সেলাইয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জিং বলে কিছু বিষয় আছে বলে মনে হয় না তবুও সেলাই আমাদের ক্ষেত্রে জামাকাপড়ের মধ্যে থেকে শুরু করে সব কিছুই তার মধ্যে ছোট্ট বিষয়গুলি বা ছোট কিছু তৈরি করার ক্ষেত্রে একটু কঠিন হয়ে থাকে যেহেতু ছোট জিনিস তো যেমন গোপাল ঠাকুরের পোশাক বা তার বিভিন্ন রকমের যে ব্যবহৃত পোশাকগুলো রয়েছে সেই ছোট ছোট বিষয়গুলিকে তৈরি করতে একটু সময় লেগে থাকে সেটির সময় হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে হয়ে যাওয়াটা সম্ভবত হয়ে যায়